এবছরের গরমের ছুটি এটাই আমার খুব আনন্দদায়ক ছিল কারণ মানে অনেকদিন থেকে আমার বাবা মা বলছিলো যে যাও সুন্দরবনে ঘুরতে যাবে ঘুরতে যাবে তা ঘুরতে যাওয়া হয় না তাই জন্য করে এ বছরে এ বছরে আমার বাবা ট্যুর করেছিলো সাত দিনের মতো মানে দার্জিলিং যাওয়া তা ওই ছুটি পড়ার পরে আমরা গিয়েছিলাম মানে নদীতে তো মানে ভালোই তো লাগবে নদীর ওপরে সব সময় থাকবো জঙ্গল দেখতে পাবো বাঘ হরিণ এগুলো দেখতে পাবো তাই জন্য করে আমরা সবাই মানে সাত দিনের ট্যুরে গিয়েছিলাম তা জলের ওপরে এমনিই তো ভালো লাগবে খুব তা অনেক রকমের পাখি দেখেছিলাম তারপরে বাঘ সিংহ বাঘ দেখেছিলাম বাঘ দেখেছিলাম তারপরে হরিণ দেখেছিলাম ওখানে গিয়ে মানে কোনো খাওয়ার কি এসবের কষ্ট হয়নি মানে খুব দারুণ খাবার দিয়েছিলো অনেক রকমের মানে সকালে উঠে চা লুচি এইসব মানে ব্রেকফাস্টের এইসব অনেক অনেক রকমের অনেক খাবার দিয়েছিল মানে একই রকম খাবার দিত না সব সকালে আলাদা দুপুরে আলাদা রাত্রে আলাদা অনেক রকমের খাবার দিত তা বাঘ দেখেছিলাম হরিণ দেখেছিলাম দেখে দেখেছিলাম তো ওই ওইটাই সবার থেকে ভালো লেগেছিলো যে বাঘ দেখেছি হরিণ দেখেছি সব সময় গেলে তো দেখা যায় না মাঝে সাঝে দেখা যায় তা অনেক রকমের পাখি দেখেছিলাম পাখিগুলোর নাম জানি না কিন্তু মানে যেগুলো ছবি তুলে রাখা গিয়েছিলো রেখেছিলাম বা হরিণেরও ছবি তুলে মানে ভিডিও করেছিলাম ছবি তুলেছিলাম অনেক রকমের ছবি তুলেছিলাম তা জঙ্গল দেখেছি অনেক রকমের গাছ দেখেছি তা সুন্দরী গাছ দেখ দেখা যায়নি তবে দেখ খুঁজছিলাম শেকড় দেখা গিয়েছিলো সুন্দরী গাছের গাছ হয়েছিলো মানে অল্পগুলো বেশি হয়নি তা দেখেছিলাম ওইগুলোর ছবি তুলে রেখেছিলাম একটা পাতা নিয়ে এসেছিলাম এনে আবার মানে ওটা রেখে দিয়েছিলাম বইয়ের ভিতরে এখনও রয়েছে তো ওটা খুব ভালো লেগেছিলো যে আমরা গিয়ে যে গাছ সুন্দরী গাছ বাঘ হরিণ দেখেছিলাম এটাই আমাদের খুব ভালো লেগেছিলো গিয়ে তাই আমাদের মানে গরম ছুটিটা এই আমার ছুটি ছিল এই গরমের ছুটিটা এবছর বেশ ছুটি